ভারতে প্রচুর অভিনেতা তাদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে জিৎ তার যে স্টাইল আমাকে মুগ্ধ করে এবং তার যে ড্রেস আপ সেও আমাকে মুগ্ধ করে

এমন একজন অভিনেতা যে সবার মন জয় করতে তার বেশি সময় লাগে না জিৎ ছাড়াও আরো অন্যান্য অভিনেতা রয়েছে কিন্তু আমার সবচেয়ে পছন্দের হল জিৎ প্রিয় অভিনেত্রী বললে পছন্দের কোয়েল মল্লিক জিতের সঙ্গে কোয়েলের যেই বই সেটা আমাকে মুগ্ধ করেছে এবং এছাড়াও নুসরাত জাহানও পছন্দের কিন্তু কোয়েল মল্লিকের মতো এত স্টাইল নুসরাতকে আমার মনে হয় না